হ্যাঁ দিদি আমি হ্যাঁ আমি বলছি আপনি চিনতে পারছেন তো হ্যাঁ আমাদের যেই ঘ বাড়িতে হ্যাঁ আমাদের বাড়িতে কি আসার কথা ছিলো আপনার রান্নার হ্যাঁ

হ্যাঁ বাজারটা অলমোস্ট পুরো কামপ্লিট ধরে নিয়ে সেটা নিয়ে আপনার কোনো চিন্তার বিষয় নেই আপনি একটু তাড়াতাড়ি করলে ভালো হতো আর তারপরে বলছিলাম যে একটু যদি কোনো মানে কম বেশি হতো কোনো যদি বাকি থাকতো তো আপনি এসে একটু দেখে নিতেন না তাহলে দোকান পাটটাও তো খোলা থাকবে সেই জন্য যে দোকান পাট বন্ধ হয়ে গেলে তো আবার অসুবিধা হয়ে যাবে তাহলে আর কিছু পাবোও না বুঝতে পারছেন তো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো সেটাও তো সেটাও তো আছে যা ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে তো এখন তো ওনার তো জন্মদিন তো জানেন আপনি জন্মদিন উপলক্ষে এটা আমার প্রোগ্রাম করা তো বাচ্চা তো কিছ কী খাব খাওয়া দাওয়ার তো এবার ব্যাপার সে তো মানে ওর জন্য একটা আলাদা তরকারি করার

হ্যাঁ এসেই এই হুম হুম হুম হুম হ্যাঁ ওর ওর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওর জন্য ওর জন্য আগে করে দিলে আমার বেশি ভালো হয় বাচ্চা তো ওকে না খাইয়ে তো আমরা ওকে অন্য কাউকে অতিথিকে খাওয়াতেও পারবো না না কাউকে দিতেও পারবো না ওরটা তো আগে রেডি করে দিতে হবে হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবেন থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ রাখি